আমার ফসলের উৎপাদনশীলতা ও গুণমান উন্নত করতে আমি যে কৌশলগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে রাসায়নিক সার যতটা সম্ভব হয় কম ব্যবহার করার চেষ্টা করি সেই জায়গায় যতটা সম্ভব বেশি জৈব সার ব্যবহার করতে পারি করে থাকি যদিও যতটুকু প্রয়োজন জৈব সারের ততটুকু জৈব সার উপযুক্ত পরিমাণ না থাকায় সেটা করে হয়ে ওঠা ওঠে নি এভাবে যতটুকু সম্ভব হয় রাসায়নিক সার কমিয়ে জৈব সার যতটুকু পাওয়া যায় জমিকে উৎপাদনশীলতা অবনমন করার জন্য আমি এই কৌশলগুলো ব্যবহার করে থাকি এছাড়াও বীজ সংক্রান্ত যে ব্যাপারটা থাকে সেটা যাতে পুষ্ট বীজ পাই সেটার দিকে আমি লক্ষ্য রাখি সবসময়ই কোথায় গেলে পুষ্ট বীজ পাবো বীজটা ভালো হলেই তার প্রডাকশান সম্ভবত ভালোই আসে আমার এটুকু আমি দেখে থাকি তাই সবসময় চেষ্টা করি যাতে ভালো মানের গুণগত মানের বীজ পাই এভাবে আমি এই ধরনের কৌশলগুলো ব্যবহার করে থাকি